আমাদের গ্রামের মানে মিড ডে মিলের জন্য যেরকম আইআরসিটি স্কুলে মিড ডে মিল দেয় তাতে অনেক মানে বাচ্চা মানে তারা খেতে পারে এমনকি গর্ভবতী মায়েদেরও তার সাথে দেওয়া হয় ডিমও দেওয়া হয় অনেক গরিব বাচ্চাও তারা ওই ডিম খেয়ে মানে ডিম মিড ডে মিলের ভাত খেয়ে তারা অনেকটাই ভালো থাকে যাতে বাচ্চাদের বাচ্চাগুলো সুস্থ থাকে ভালো থাকে এমনকি প্রাইমারি স্কুলেও ভাত মানে মিড ডে মিল দেওয়া হয় তাতে মানে অনেক গরিব বাচ্চা যাদের তো মানে খাওয়াই হয় না তারাই এই মিড ডে মিলের ভাত খেয়ে তারা একটা পেট চালায় চালাতে পারে সেই টাইমটায় এটা মিড ডে মিলের জন্য তো খুবই ভালো মিড ডে মিল দিয়ে মানে খুবই ভালো সুবিধা হয়েছে বাচ্চাদের জন্য বাচ্চা আরসিডি স্কুলের মায়েদের জন্য অনেক সুবিধা হয়েছে আর আমাদের গ্রামের দিকে ধর যেহেতু আমরা থাকি তো স্কুলের দিক থেকে মানে উন্নয়ন মানে গ্রামের দিকে তো তো সেরকমও তো আর মানে চ্যানেল নিউজে তো আর দেখানো হয় না তো গ্রামের দিকে স্কুলে যদি একটু স্কুলগুলো একটু ভালো আর একটু ভালো করত একটু বড় হয় কারণ পড়াশোনার ছাত্র সংখ্যা তো অনেক বেড়েও যাচ্ছে তো স্কুলের সংখ্যা মানে বসার যে স্কুলটা অনেক ছোট এটা বাড়ানোর জন্য স্কুল আর একটু সুবিধা করার জন্য পড়াশোনায় একটু হেল্প করলে একটু ভালো হয় কারণ গ্রামের দিকে এটা একটু সুবিধা এতটা নেই আর আজ তো মানে স্কুলগুলোও সেরকমই অতটা ভালো না তো সেই স্কুলগুলোর জন্য যদি একটু ভালোভাবে মানে একটু হেল্প করে দেয় সাহায্য করে তো সেখানে অনেক গরিব বাচ্চাও অনেক পড়তে পারবে যেটা এখন নিতেও পারছে না কারণ স্কুলের মানে জায়গা শর্ট এই জন্য অসুবিধাও হচ্ছে সেই কারণে গ্রামের দিকে এগুলো একটু প্রবলেম হয় এগুলোর জন্য যদি কেউ সাহায্য মানে সরকার থেকে যদি সাহায্য করে স্কুলগুলোতে তাহলে অনেক ভালোই হয়